হ্যাঁ ডক্টর বলছেন

হ্যালো হ্যাঁ বলছি কিছু দিন ধরেই না আমার খুব সর্দি কাশি জ্বর তো এখন কী করা যাবে একটু এইটা আমার তাও দশ দিন ওপর হয়ে গেছে এমনি নরমাল যেমন প্যারাসিটামল খাওয়া হয় সেরকম তো খেয়েছি বাট যতক্ষণ ওষুধের অ্যাকশান থাকছে ততক্ষণ ঠিক থাকছি দেন আবার জ্বরটা আসছে না ডাক্তার দেখাই নি আমি অ্যাকচুয়ালি শুধু ওষুধই খেয়েছি

জ্বরটা বেসিক্যালি ভোর রাতের দিকে আসছে আর তখন আসলে মানে একশো দুইয়ের উপরে এই টেস্টটা করতে কতো টাকা লাগবে তাও আচ্ছা আর কালকে তাও কটার মধ্যে আসতে হবে আটটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ